হ্যাঁ বলুন বলুন

মোটামুটি আছে কিন্তু দুটো ওষুধ নেই সেটা আমি আমদের যে যারা সাপ্লায়ার তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন এখন কোম্পানিতে কিছু ওয়ার্কার এখন স্ট্রাইকে ওরা গেছে সেই জন্য সেই ওষুধটা এখন উৎপাদন করা যাচ্ছেনা প্লাস ট্রান্সপোর্টেশনের একটু প্রবলেম আছে হ্যাঁ কোন একটা জায়গায় স্ট্রাইক হয়ে গেছে গাড়ি আসতে পারছেনা সেই জন্য মালটা এসে পৌঁছতে পারছেনা বলে আমি আপনাকে দিতে পারছিনা তো আশা করছি আপনি সামনের সপ্তাহে পেয়ে যাবেন টেন সে তো বুঝতে পারছি আপনি সস্তায় আমার কাছে ওষুধ নেন ভালো কথা কিন্তু এখন করোনার পরে মেডিসিনের খরচা বেড়ে গেছে কোম্পানি আমাদেরকে যে পরিমাণ ছাড় দেয় তার থেকে এখন কম দিচ্ছে এবার আমাদেরও তো কিছু রাখতে হবে তো আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাকে দেওয়ার আপনাকে দিতে পারলে আমারই ভালো লাগবে আপনি তো অনেক দিনের কাস্টমার তবে যতটা পারব দিতে পারব তার বেশি বলতে পারছিনা কেন যেভাবে মাল সাপ্লাই হবে সেইভাবে আপনারা পাবেন ঠিক আছে আচ্ছা আপনি কি কিছু পেমেন্ট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটাই আছে আচ্ছা ওষুধে যদি কোন সমস্যা হয় ধরুন কোন ওষুধ এক্সপায়ার আছে সেটাকে আপনি বেছে আলাদা করে রাখবেন আপনি নিয়ে আসবেন সেটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কেন অনেক সময় কি হয় অনেক লটে মাল আসে কোম্পানি থেকে এত কিছু মাল চেক করা যায়না ওয়ান বাই ওয়ান আমরা কি হয় লটে পাঠিয়ে দিই যেখানে অর্ডার আছে সেখান থেকে ওনারা পেয়ে দেখেন ফার্মাসিতে অনেকে দেখেন যে এটা এক্সপায়ার হয়ে গেছে এই ওষুধের ডেটটা বোঝা যাচ্ছেনা এমআরপিটা বেশি আছে তো আমাদের কমপ্লেন আসে সে কমপ্লেন আমরা গ্রিভান্স অভিযোগটা আমরা কোম্পানিতে বলি ওনারা তারপর ঠিক করেন এইভাবে টোটাল কার্যকলাপ চলে তবে আমি আশা করছি আপনার কাছে কোন খারাপ ওষুধ যায়নি কোন ভ্যাজাল ওষুধ যায়নি সব ব্রান্ডেড ওষুধ সব ঠিকঠাকই আছে কোন অসুবিধা নেই আচ্ছা আচ্ছা পেমেন্টটা আপনি গুগল পেতে করবেন তো আচ্ছা গুগল পেতে করে আমাকে একটা নক করবেন যে গুগল পেতে এসছে আমার একটু এখন অসুবিধা আছে গুগল পেতে অ্যাকাউণ্টে টাকাটা ঢুকছে না আপনি আমাকে একটু ফোনে জানাবেন ওকে ঠিক আছে ওকে ঠিক